হ্যাঁ বলুন আমি মদনলাল থেকে বলছি আচ্ছা বিয়ে আপনার মানে বাড়ির সবার জন্য কিম্বা ধরুন ছেলে বা মেয়ের জন্য শুধু কী কী লাগবে বলুন কীরকম কী লাগবে আচ্ছা হ্যাঁ হয়ে যাবে সব পেয়ে যাবেন যেরকম আপনার শাড়ি এমনি চুড়িদার ল্যাহেঙ্গা সবই পেয়ে যাবেন এমনি আপনার ছেলের জন্য প্যান্ট শার্ট বা কোট পাঞ্জাবি শেরওয়ানি সবই পেয়ে যাবেন আপনারা কবে আসবেন বলুন কবে ভিজিট করবেন আচ্ছা আপনার মানে ছেলের বিয়ে না মেয়ের বিয়ে

না সেটা বলি নি মানে যে এস্পেশালি যার জন্য মেয়ের জন্য কি শাড়ি লাগবে না ল্যাহেঙ্গা ও দুটোই লাগবে আসুন দুটোই লেটেস্ট মডেল আছে শাড়ি বেনারসিও লেটেস্ট মডেল আছে ল্যাহেঙ্গাও আছে অনেক সুন্দর সুন্দর আছে না এখানে জুতো পাওয়া যায় না তবে আপনি যদি ল্যাহেঙ্গা নেন মোটামোটি ধরুন দশ হাজারের উপরে যান তাহলে আপনি স্পেশাল ডিসকাউন্ট পেতে পারেন একটা কুপন পাবেন সেই কুপনে মোটামোটি আপনার যতটা ডিসকাউন্ট আসবে সেই টাকাটা আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এটা ল্যাহেঙ্গার জন্য স্পেশালটা আছে এমনি টোটাল আছে একটা ডিসকাউন্ট তো পাবেন এই টোটাল ধরুন আপনি যদি মোটামোটি আমাদের এখান থেকে পঞ্চাশ হাজার টাকার বাজার করেন তাহলে একটা ডিসকাউন্ট পাবেন আর শুধু ল্যাহেঙ্গা যদি দশ হাজার টাকার ওপরে নেন তাহলে সেটার জন্য একটা এস্পেশালি ডিসকাউন্ট পাবেন একটা কুপন পাবেন সেখানে যত পার্সেন্ট থাকবে আপনি তত পার্সেন্টই ডিসকাউন্ট পাবেন হ্যা না বাকি কোনো কিছুতে ডিসকাউন্ট নেই হ্যাঁ বাকিতে টোটাল অ্যামাউন্ট এটা শুধু ল্যাহেঙ্গার জন্যই রয়েছে এবং সেটা টেন থৌসান্ডের ওপরে ঠিক আছে ঠিক আছে কবে আসবেন ঠিক আছে ঠিক আছে হুম